বর্তমানে পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক দল আছে যেরকম তৃণমূল সরকার আছে বিজেপি আছে তারপরে সি পি এম আছে ফরোওয়ার্ড ব্লক আছে এস ইউ সি আছে তারপরে আরও অনেক দল আছে তার মধ্যে এখন সরকারে আছে তৃণমূল আর তৃণমূলের সরকার তো এখন মোটামুটি ভালোই চালাচ্ছে ওদের অনেক রকম প্রকল্প আছে যার মধ্যে আছে মেন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আছে বার্ধক্য ভাতা আছে বিধবা ভাতা আছে কন্যাশ্রী আছে রূপশ্রী আছে এরমভাবে নানান রকম প্রকল্প আছে স্বাস্থ্যসাথী আছে এ নাম প্রচুর প্রকল্প আছে তা তৃণমূল সরকার তো এখন আপাতত সরকার ভালোভাবেই চালাচ্ছে আর বিরোধীতে আছে বিজেপি এরা যদি কোনো ভুলভ্রান্ত কাজ করে তারা অনেক সময় প্রোটেস্ট করে অনেকেই করে তবে সরকার এখন মোটামুটি ঠিকঠাক আছে চলছে আর আমাদের তো ছাব্বিশে আবার ভোট আছে জানি না তখন কী হবে তবে এখন আপাতত সরকার তৃণমূল সরকার ঠিক ঠাক চালাচ্ছে